হ্যালো আমি একটু চাল কিনতে যাবো বলছিলাম আর কি এটা কি একদম আমাদের পূর্ব মেদিনীপুর বাস স্ট্যান্ডের কাছাকাছি এই দোকানটা না আর একটু দূরে যেতে হবে আচ্ছা রামবাবুর দোকান তো এটা ও ওখানে একটু কালুনিয়া চালটা আর বাদশাভোগ চালটা একটু কেমন কি দাম বেড়েছে ওটা একটু জানার চেষ্টা করছি আর কি ও কেন এখন ভাতৃদ্বিতীয়ায় সবাই পায়েস খাবে বলে আপনি কি পায়েস খাবেন না তাহলে এতো বাড়ালে কি করে আমরা খাবো বলুন সাধারণ মানুষ কি করে খাবে আর এমনি অন্য চালগুলো মোটা চাল সরু চালের কি রকম দাম বেড়েছে ও এটা বস্তা পিছু কতো করে হুম আর বাবা অনেক টাকাই তো বেড়ে গেছে আর খুচরোতে নিলে তো বেশি করে নিচ্ছেন না বেশি দাম নিচ্ছেন সেটাই তো আপনাদের বেশ ভালোই পকেটটা ভরে তাহলে আমিও তো ভাবছিলাম যে আমি কিন্তু বাড়ি থেকে গিয়ে নিয়ে আসবো ট্রলি দেখে ট্রলি ভাড়া তো বুঝতেই পারছেন অনেক টাকা নেয় একবারে চার বস্তা চাল নেবো ভাবছি তা চূর্ণকাঠি চাল আছে আপনার দোকানে আচ্ছা ওইটা কতো করে বস্তা দেয়া হচ্ছে ও বাবা সব কিছুতেই তো বাড়িয়ে দিয়েছেন তাহলে আমরা খাবো কি বলুন চালের সাথে আবার এগুলোও তো লাগবে না ট্রলি ভাড়া লাগবে এই সবগুলো তো প্রচুর বাড়িয়ে দিয়েছে এরাও বাড়াচ্ছে ওরাও বাড়াচ্ছে সবাই বাড়াচ্ছে তাহলে কি করবো বলুন এই হচ্ছে কথা সেইটাই তো সমস্যা প্রচুর কি যে হবে আর এই এই সময় তো একটু অনুষ্ঠানের সময় তো একটু বাদশাভোগটা চাই ওটা যদি পাঁচ কিলো নেওয়া হয় ধরুন কতো নেবেন

বাবা ডবল একবারে যে আচ্ছা তাহলে আমি এক কাজ করবো আমি তাহলে আজকে বিকেলে খোলা থাকবে কি দোকান ওটা তাহলে আমি এক কাজ করবো বিকালবেলা যাবো একটা ট্রলি ডেকে ও চার বস্তা একটু তাহলে আমাকে লোড করে দিবেন হ্যাঁ আমার তো লোক নেই কিন্তু আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাখছি